হুগলি জেলার এখানে জলবায়ু কেমন হুগলি জেলার এ বলে এখানে খুবই সুন্দর এখানে মাঝে মাঝে গরম হয় এবং শীত ঠান্ডা এরম হচ্ছে থাকে বর্ষাকাল এগুলো তারপরে যেমন থাকে সেগুলো সেরকম নিয়মনীতি অনুযায়ী হয় গড় পরিবেষ্টিত তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকে এখানে প্রায় আর প্রধাণত সে বাতাসের প্রবাহ থাকে সেটা খুবই আর কি বাতাসের বাতাস আমাদের বয় দেয় ঠিক আছে বাতাস সেটা সেখানে কোনো ব্যাপার নয় এটা আমাদের এখন অতোটা আর ইয়েও নয় মাঝে মাঝে বাতাসও দেয় মাঝে মাঝে বৃষ্টি হয় গরম থাকে শীত পড়ে যেমন এখন গরমকাল পড়েছে শীতকাল চলে গেছে দোলের সময় আমরা পাখা চালিয়েছি শীতকালের সময় অনেক কিছু করেছি আমাদের এদিকে বিভিন্ন সমস্ত জায়গায় তো সব রকম শীত থাকে না আমাদের এখানে যদি কম শীত থাকে সেটা অন্য জায়গায় হয়তো বেশি পরিমাণে ঠান্ডা পড়েছে তারা সে যেমন ধরুন দার্জিলিংয়ে দার্জিলিংয়ে তো সেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা হয় কাশ্মীর কাশ্মীরে প্রচুর এখনো বরফ পর্যন্ত পড়তে থাকে সেখানে মানে যারা থাকে তারা খুবই মানে ভয়াবহ অবস্থায় থাকে সেখানে থাকা খুব একটা রিস্কের জিনিস ঠিক আছে আবার সেখানে মাঝে মাঝে গরম বাতাস হাওয়া এগুলো মানে মোটামুটি থাকে এগুলোর জন্য কোনো কিছু করতে হয় না বাট এগুলো তো একটা মিনিমাম জিনিসের মধ্যে রেডি থাকতে হয় যেমন গরম গরমকাল এলে আমরা এখানে পাখা চালাতে হয় সব জায়গায় বিভিন্ন রকম কারোর এসি নিয়ে রেখেছে বেশি একটু গরম যেখানে পড়ে সেখানে এসি নিয়ে রেখেছে কেউ কেউ আবার হিটার হিটার মানে কী হিটার তো শীতকালে ব্যবহার করা হয় যাতে ঘরটাকে রুম মানে রুমটাকে ঠা গরম করার জন্য আর এখন শীত গরমকালে কেউ এসি নেয় কারোর এল ই ডি পাখা আছে রিমোটের মতো ভালো স্পিড দেবে পাখা এইগুলো সমস্ত কিছু মানিয়ে নিয়ে আমাদেরকে শীত বর্ষা গরম এগুলো নিয়ে যেতে হয় জলবায়ু আর ঋতুগুলির সঙ্গে বসবাসকারী মানুষদের জন্য জীবন প্রচুর কঠিন হয়ে উঠে কারণ অনেক মানুষরা মারা যায় ঠান্ডাতে প্রচুর মানুষ থাকে তারা মারা যায় তাদের দৈনন্দিন জীবন প্রচুর কষ্ট ঠিক আছে